খেলাধুলা মানুষের চাপ মুক্ত একটা গেম খেলাধুলা করলে মানুষের মস্তিষ্ক ভালো থাকে কোন দুঃখ কষ্ট মানুষকে ছ ছুঁতে পারে না সমস্ত দুঃখ কষ্টকে ভুলে তারা এগিয়ে যেতে পারে নিজের মনের আনন্দে হাসতে সাহায্য করে এই খেলাধুলা